হ্যালো এটা কি সীমা টেলার্স হ্যাঁ আমি একটা আমি একটা চুড়িদার বানাতে দেবো আরো ব্লাউস তারপরেই শাড়ির ফলস লাগাবো আর পিকো করাবো হ্যাঁ একটুখানিও মানে ডিজাইন টিজাইন দিয়ে বানাবো হুম হুম হ্যাঁ মোটামোটি একটা ডিজাইন দিয়ে ভালো সুন্দর দেখে একটা ডিজাইন দিয়ে করে দেবে চৌকো গলা না না কী কী আছে কী কী আছে কী কী বানানো হয় আচ্ছা ঠিক আছে আমি চুড়িদার ব চুড়িদার দুটো বানাবো কতো দাম হবে দুটো চুড়িদার বানাবো একটা লং স্কার্ট বানাবো আর শাড়ির ফলস করাবো আমি থাকি গড়িয়ায় হ্যাঁ যাবো আচ্ছা ঠিক আছে যেয়ে দেখে আসবো হুম

হ্যাঁ হ্যাঁ পারবো ঠিক আছে